হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি দিই না আমি তো ডিসট্রিবিউট আমার আন্ডারে দশজন ছেলে কাজ করে আমি তো ওদের দিয়ে দিই দুধটা ওরা আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসে তা আজকে আপনার বাড়িতে আপনার বাড়িটা কোথায় বলুন ওখানে মনে হয় যতো সম্ভব খোকন যায় দুধ দিতে

হ্যাঁ হ্যাঁ খোকনই যায় ওইদিকে আপনার বাড়িতে দুধ দিতে কী হয়েছে ম্যাম কী বলছেন ম্যাম আমাদের দুধে শরীর খারাপ হয়েছে তা আপনি দুধটা কবে কখন দিয়েছিলো আপনাকে আজকে সকালে ম্যাম আজকে তো সবাইকে দুধ দিয়েছি কারুর এরম সমস্যা হয় নি শুধু আপনারই এরকম সমস্যা শুনলাম আমি তো অবাক হয়ে যাচ্ছি দুধটা ভালোভাবে ফুটিয়েছিলেন যে পাত হ্যালো ম্যাম যে পাত্রে খাইয়েছিলেন সে পাত্রটা ধোয়া ছিলো তো না ম্যাম এমনি অভিযোগ তো কারোর আসে নি শুধু আপনার ছেলে খেয়েই মানে অসুস্থ হয়ে পড়েছে এতো শুনে খুবই এ লাগজে আমি যে ওর ওই ওই মানে ওই এলাকায় যাদের যাদের দুধ দেওয়া হয়েছে তাদের এখনও কোনো ফোন আসে নি ম্যাম আপনি যে যখন দুধটা দিয়েছিলো দুধটা দেখেছিলেন দুধটা কেটে গেছিলো বা দুধটা কোনো সমস্যা হয়েছিলো দুধটা দেখে আপনার মনে হয়েছিলো যে বাসি দুধ দেওয়া হয়েছে না ম্যাম আপনার দুধেও কোনো সমস্যা নেই আপনি যে পাত্রে গরম করেছেন বা কোনো কিছু হয়েছে অন্য খাবার খেয়ে দুধ খেয়ে কোনো সমস্যা হতে পারে না ম্যাম দুধটা যদি আপনি ভালোভাবে ফোটান তাহলে কোনো সমস্যা হবে না ম্যাম আপনি একটু দেখুন তো যে দুধ ছাড়া আপনার বাড়িতে আর কার কী কী জিনিস এসছে যেটা আপনার ছেলে বাইরের কোনো খাবার খেয়েছে কি না তার জন্য হতে পারে দুধে কোনো সমস্যা তো হতে পারবে না ম্যাম দুধ তো শুধু আপনাদের এলাকায় যায় নি আমার এরম দশটা এলাকায় দুধ যায় তাদের তো কোথাও থেকে তো কোনো কামপ্লেন আসে নি আপনি একটু দেখুন ম্যাম দেখুন ঠিক আছে ম্যাম আপনি একটু দেখুন আমার তো খুব চিন্তার বিষয় হলো আপনি দেখুন আমি এদিকটা দেখছি হ্যাঁ ম্যাম ঠিক আছে ঠিক আছে